আমি আমাদের গ্রামের সাইডে একজন সব পশুপালন চাষ করে স্বাস্থ্যকর প্রাণী চাষ করে সেখানে তাদের কাছে জানলাম স্বাস্থ্যকর প্রাণী বলতে কী কী চাষ করলে আমি উপলব্ধি পাব ভালো করে হ্যাঁ সে বলল গরু ছাগল হ্যাঁ মুরগি চাষ কর এতে অনেক উপকারিতা পাবে এবং কৌশল বলতে যেমন তার কাছে জানলাম তাও কখন কী খেতে দিতে হবে কতটা পরিমাণ খেতে দিতে হবে কতটা জল দিলে সে সুরক্ষিত থাকবে সুস্থ থাকবে হ্যাঁ এবং কতটা জল বেশি না দিলে যে মারা যাবে না সেই প্রাণীটা হ্যাঁ বা যে গরু ছাগলে কতটা খাবার দিলে সে সুরক্ষিত থাকবে মুরগির ক্ষেত্রে কতটা জল তার শরীরে প্রয়োজন বা কতটা বেশি জল না দিলে যে সে বেঁচে থাকবে সে না মারা যায় হ্যাঁ সেই কৌশল আমি এই পরামর্শ নিয়েছি তাদের কাছে হ্যাঁ নিয়ে আমি এই সব চাষ করেছি গরু ছাগল আর মুরগি